নমস্কার দাদা শুভ সকাল আমাকে চিনতে পারছেন কাল রাত্রে আমাকে ন্যাওদার মোড়ে ছেড়ে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ গতকাল ডায়মন্ড হারবারে আমার ট্রেনে আসতে অনেকটা দেরি হয়ে যায় তো অন্য কোনও গাড়ি পাচ্ছিলাম না আপনার জন্যে বিশেষ ধন্যবাদ আপনি সুরক্ষিতভাবে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে তা নাহলে আপনি না থাকলে গতকাল হয়তো ডায়মন্ড হারবার স্টেশনেই আমাকে বসে থাকতে হতো এবং বাড়ির লোক বিশেষভাবে চিন্তিত ছিল আমার বাচ্চাও কাঁদছিল তো আপনি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আপনি আমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে দাদা রাখলাম আপনার নাম্বারটাও আমি রেখে সেভ করে নিয়েছি কোনও সুবিধা অসুবিধায় আপনাকে আমি অবশ্যই ডাকবো এবং আপনার ভাড়া হয়তো আপনি নিয়েছেন কিন্তু আমার কাছে আপনার উপকার ভোলার নয় নইলে হয়তো কাল রাত্রে আমাকে ওখানেই থাকতে হতো ঠিক আছে দাদা রাখলাম ধন্যবাদ